আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করতে খুব ভালোবাসি এখানে আমি পুরুলিয়া জেলাতে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি স্কুলটির নাম হচ্ছে কল্পতরু শিক্ষায়তন যেটা পুরুলিয়া জেলার নডিহা নডিহা নামক পাড়াতে রয়েছে তারপর এখানে চতুর্থ শ্রেণী পড়ার পর আমি পঞ্চম শ্রেণী থেকে পড়ার জন্য আমি সরকারি স্কুলেতে ভর্তি হতে গিয়েছিলাম সরকারি স্কুলটার নাম হচ্ছে পুরুলিয়া এমএম হাই স্কুল ওখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার পড়াশোনার ভালোই মন ছিলো কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর আমার বিভিন্ন ধরণের বন্ধুর সাথে মেলামেশা হলো তারা তাদের সাথে খুব মজা করার পর আমার সেরকম পড়ার মনটা উঠে গিয়েছে তারপর আর একদমই পড়ার মন ছিলো না কিন তারপর বাড়িতেও বললাম যে আর আমি পড়াশোনা করতে চাইছি না কিন্তু বাড়ির লোকের চাপে আমাকে পড়াশোনা করতে বললো আমাকে বললো যে তুই মাধ্যমিকটা দিয়ে দে আর তারপর আর তোকে পড়াশোনা করতে হয় না তো সেটা ভেবে আমি কোনো মতে পড়াশোনা করছি করছি করছি আর এখানে নবম শ্রেণী ওঠার পর করোনা ভাইরাস নামে একটা ভাইরাস এখানে এসেছিলো আমাদের পুরো পশ্চিমবঙ্গে একদম পুরো ঘিরে নিয়েছিলো করোনা ভাইরাস ও ওটা আসার পর থেকে আমাদের শিক্ষার খুব অসুবিধা হতে লাগলো আমাদের সেরকমভাবে ঠিক পড়াশোনা হতে লাগলো না করোনা ভাইরাসটা এতোটাই বেড়ে গিয়েছিলো যে আমাদের স্কুল টিউশান সবকিছু বন্ধ হয়ে গিয়েছিলো আমাদের আমাদের টিউশান পর্যন্ত যেতে দিতে দিছিলো না পুলিশগুলো এসে পাড়ায় পাড়ায় একদম ঢুকে নিয়ে মারছিলো মানে পাড়াতেও ঠিক বেড়াতে পারছিলাম না একদম পড়াশোনা মানে বাড়িতে করতে বলছিলো তো বাড়িতে তো একদমই পড়াশোনা হচ্ছিলো না তারপর মানে করোনা ভাইরাসটা দিন ভার দিন মানে দিনের পর দিন বেড়েই চলছিলো বেড়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছিলো এই করোনা ভাইরাসের ফলে তারপর কোনো মতে আমাদের দিনে মানে পরীক্ষা না দিয়ে আমরা দশম শ্রেণীতে ভর্তি হলাম দসি দশম শ্রেণীতেও সেরকম কিছু পড়াশোনার সুযোগ আমরা পাইনি তাও টিউশন সে সময় চলা শুরু হয়ে গিয়েছিলো তো ওখানে পড়তে পড়তে আমরা আমাদের হঠাৎ শোনা করলাম যে শিক্ষামন্ত্রী বলছে যে আমাদের মাধ্যমিকটা দেওয়া হবে মানে স্কুলে যেয়ে অন্য স্কুলে যেয়ে আমাদের পরীক্ষা দিতে হবে তো আমরা সেখানে যেয়ে করে পরীক্ষা দিলাম মানে তখন মাধ্যমিক দেওয়া পর্যন্ত একদম আমার পড়াশোনার ইচ্ছা নেই কিন্তু তারপর মাধ্যমিকের পর যে তিন মাস ছুটি পেলাম সেটাতে আমার পড়ার খুব ইচ্ছে হলো তারপর পড়ার পর আমি ভাবলাম যে কমার্স নিয়ে পড়বো তারপর কমার্স নিয়ে পড়লাম কমার্স নিয়ে পড়তে আমাকে একাদশ শ্রেণীতে এতোটাই ভালো লাগলো যে মানে কি বলবো খুব ভালো লাগলো পড়তে পড়তে তারপর ফের দ্বাদশ শ্রেণীতে উঠলাম দ্বাদশ শ্রেণীতে পড়তে পড়তে পড়তে পড়তে ফের উচ্চ মাধ্যমিক দিলাম উচ্চ মাধ্যমিক দিয়ে ঠিক লাগছে এখন